আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলাতেই কথা বলতে ভালোবাসি আমাদের আত্মীয়স্বজন যারা আছেন তাদের সঙ্গে আমরা বাংলাতেই কথা বলি অবশ্য একটু বাইরে গেলে যদি কোনো আত্মীয় একটু বাইরে থাকেন যদি উনি হিন্দিতে বলতে পারেন বা হিন্দিতে কথা বলতে ভালোবাসেন তাহলে ওনার সঙ্গে একটু হিন্দি বা বাংলা কথা বলতেও আমরা চেষ্টা করি তবে বাংলাতে বাংলা ভাষাতেই আমরা কথা বলতে ভালোবাসি পড়তে ভালোবাসি লিখতে ভালোবাসি কারো সঙ্গে আত্মীয়তা যে অনুভূতি সেই অনুভূতিটা প্রকাশ করার জন্য আমরা বাংলাটাই বেশি ব্যবহার করে থাকি বাংলা ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা ভাষা যেমন বলাও সহজ বোঝাও সহজ লেখাও সহজ আমাদের কাছে অন্যান্য ভাষা আমাদের কাছে বুঝতে বা বলতে আমাদের কাছে অসুবিধা হয় সেই কারণেই বাংলা ভাষায় আমরা কথা বলতেও ভালোবাসি আর বাংলা ভাষার মধ্যে যে একটা ভাব আছে একটা ভালোবাসার যে একটা অনুভূতি আছে সে অনুভূতিটা আমরা প্রকাশ করি সে কারণে বাংলার জনগণ আমাদের এই পশ্চিমবাংলার জনগণ বাংলা ভাষাকে বেশি প্রাধান্য দেন বাংলা ভাষাতেই বেশি কথা বলেন হ্যাঁ আমাদের এই রাজ্যে বাঙালির অধিবাসীটাই বেশি সেকারণে বাংলা ভাষাই ওনারা বেশি ব্যবহার করেন বাংলা ভাষাটাই হচ্ছে শ্রেষ্ঠ ভাষা আমাদের কাছে মনে হয় তাই বাংলা ভাষাকেই আমরা বেশি প্রাধান্য দিই